আমি রান্না করার সময় একবার কড়াতে তেল না দিয়ে সরে গিয়েছিলাম এদিকে গ্যাসটা জ্বলছিলো আমি বুঝতে পারে নি হটাৎ করে দেখি যে গোটা রান্নাঘরময় ধোঁয়া হচ্চে এবং একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আমি ছুটে গিয়ে দেখি যে কড়াটা শুদ্ধু জ্বলে গিয়েছে আমি সঙ্গে সঙ্গে কী করবো খুঁজে না পেয়ে সামনে গ্যাস রয়েছে ছেলেটাও ঘরে আছে তখন আমি কী করলাম না গ্যাসের আস্তে আস্তে যে নলটা সেটা অফ করে গ্যাসটাকে বন্দ করে একটা থালা কড়াতে চাপা দিয়ে দিয়েছিলাম দেখলাম আস্তে আস্তে সেটা কিন্তু ধোঁয়াটাও বন্ধ হয়ে গেলো এবং আস্তে আস্তে ঠিক হয়ে গেলো এরকম অনেকবার দুই একবার ঘটনা আমার ঘটেচে একবার তো আমার গায়ের উপরে চা ই পড়ে গিয়েছিলো পড়ে যেয়ে গোটাই তো ফোস্কা উঠে যাচ্ছেতাই অবস্থা হয়ে গিয়েছিলো এছাড়াও আমি মাছ ভাজার সময় বেশিরভাগই তেল দেওয়ার কিছুক্ষণ পর মাছটাকে দিই মাছটা দেওয়ার কিছুক্ষণ পর আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিই কিন্তু একবার এরকম হয়েচে আমি কড়াইয়ে তেল দিয়ে আমি ভুলেই গেছি যে কড়াতে মাছ দেয়া হয় নি আমি না দিয়েই সেখান থেকে বেরিয় চলে এসেছি কড়াতে তেল থাকার কারণে সেবারেও কিন্তু কড়াটা আমার দাউ দাউ করে জ্বলে গিয়েছিলো আমার হাসব্যান্ড তখন বাড়িতে ছিলো সে কিন্তু ছুটে এসে গ্যাসটাকে অফ করে যখন ধোঁয়া গন্ধ বেরোচ্ছে একটা পোড়া গন্দ বেরাচ্চে সে নিচে থেকে ছুটে এসে তাড়াতাড়ি করে গ্যাসটা অফ করে এবং কড়াটাকে নামিয়ে দেয় যার ফলে একটা আরেকটা দুর্ঘটনা থেকে আমি বেরিয়ে এসেছিলাম এরকম আমাদের রান্না করার সময় ছোটো বড়ো অনেক ঘটনা রয়েচে বললে শেষ হবে না তাই আমি মানে এই দুটি অভিজ্ঞতার কথা আমার অনেক মনে রয়েছে